পশ্চিমবঙ্গ আমাদের এখানে সংস্কৃতির পীঠস্থান বলে সবাই জানে এখানে পঞ্চকবির বাস আর পঞ্চ কবির বাসের দৌলতে আমাদের এখানে ছোটো ছোটো জায়গা নিয়ে সবাই অনেক প্রচুর কর্মশালা প্রচুর আলোচনা আসর সাহিত্য নিয়ে হয় সাহিত্য আলোচনাতে নানান রকমের বিষয় আলোচনা হয় কবিদের নিয়ে হয় বৈজ্ঞানিক আলোচনা হয় আলোচনার মধ্যে তার মধ্যে কোনও রকমফের নেই সব ধরনের আলোচনা নিয়ে কর্মশালা হয় তাছাড়া আমাদের এখানে কবিতা কবিতার একটা বিশাল বড়ো জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর লেখক সাহিত্যিক আমাদের এখানে থাকে নিজের স্বরচিত কবিতার আলোচনা হয় কবিটাপাত পাঠের আসর হয় সবাই মিলে সেইখানে আমরা একত্রিত হয়ে প্রত্যেকের কবিতা শুনি তাছাড়া নাচের কর্মশালা সেটাও একটা বিশাল ব্যাপার নিত্য নৃত্য এখানে একটা বিশাল বড়ো জায়গা